হ্যালো হ্যাঁ তমাল ট্রাভেল

আমার একটা এ ক্যাব বুক করতে হবে

আমি ছয়ই জুলাই যাব হ্যাঁ আমি বেলদা থেকে আপনার দীঘা যাব নানা ওল্ড দীঘায় যাব

হ্যাঁ ওখানে যাব হ্যাঁ আমরা হ্যাঁ চারজন আছি হ্যাঁ চারজন আছি তারপরে ব্যাগপত্র সব কিছু আছে হ্যাঁ হ্যাঁ আমরা ওখানে যাবো গিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব হ্যাঁ ওখানে ওখানে আপনাকে থাকতে হবে আমরা তারপরে আবার ফিরে আসব হ্যাঁ ছয়ই জুলাই খালি আছে তো হ্যাঁ বুক হবে

ঠিক আছে তাহলে পয়সাটা কীভাবে দেওয়া হবে আচ্ছা গাড়ি এলে তারপরে সেদিনেই দেওয়া হবে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে বুকিং রইল ছয়ই জুলাই আর বেলদা থেকে দীঘা হ্যাঁ বেলদা আমরা বাস স্ট্যান্ডেই উঠব আচ্ছা বেলদা বাস স্ট্যান্ড থেকে আমরা ওল্ড দীঘাতে যাব ওল্ড দীঘাতে একটু ঘোরাঘুরি দেখাদেখি করব তারপরে আমরা আবার নিউ দীঘাতে যাব নিউ দীঘা থেকে পার্কের দিকে যাব

তাহলে কত কত ভাড়াটা কত হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই ক্যাব তাহলে সময়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ কট ও আচ্ছা আচ্ছা কটার সময় যাবো আচ্ছা সরি সরি বলা হয়নি কটার সময় যাব আপনার ওই ভোর পাঁচটার দিকে ভোর পাঁচটার দিকে যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চারজনেই চারজনেই বাস স্ট্যান্ডে থাকব আমাদের কোনো অসুবিধা নেই আমরা চারজনই বাস স্ট্যান্ডে থাকব বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকব ওখান থেকে আমরা উঠে যাব উঠে গিয়ে আমরা যাব হ্যাঁ হ্যাঁ ব্যাগ চারজনের চারটে থাকবে না না না না না আর অন্য কিছু থাকবে না শুধু ব্যাগ থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে ওই কথাই রইল ঠিক আছে রাখছি তালে হুম হুম